স্থানীয় প্রতিনিধিদের নিয়েই এমএলএ এমপি গঠিত হয় আমরাই এমএলএ এমপি গঠন করি তাই আমাদের প্রত্যেকটি মানুষের যখন প্রয়োজন হবে আমরা এমএলএ এমপি র সাথে কথা বলতে পারবো কারণ একটা মানুষের ভোটের দ্বারায় কে এমএলএ এমপি নির্যা নির্বাচিত হয় তাই জনগণের যাদের তৈরি করে জনগণের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য আমার সরাসরি কোনো প্রয়োজন হলে আমি নিশ্চয় দেখা করতে যাবো বা আমি কথা বলতে পারবো কারণ আমার ব্যক্তিগত দিক থেকে একটা সমস্য ছিলো সে সমস্যার জন্য আমি সাধারণত এমএলএ বাবুর সাথে দেখা করি কিন্তু দেখি উনার কথাবার্তা ব্যবহার আমি খুবই সন্তুষ্ট হয়েছি তাই আমি আমার স্থানীয় জনপতিদের নিয়ে সরকারের দরবারে এমএলএ এমপি দের সাথে কথা বলতেই পারি কথা না বললে কোনো সমস্যা মিটবে না আর তাদেরকে ভোটের সময় পতিশ্রুতি দেয়া থাকে প্রত্যেকটি মানুষই তাদের নাগরিকতা তাদের কাছে সমান তাই আমাদের কোনো প্রয়োজন হলে বা কোনো অসুবিধা হলে নাগরিকত্বর দিক থেকে ওদেরকে এগিয়ে আসতেই হবে কারণ আমি দেখেছি কোনো স্থানীয় মানুষের কোনো কর্মে কোনো কিছু না হলে যেমন তাদের মনোভাব ঠিক থাকে না সেরকম কোনো এমএলএ এমপি র দ্বারা গঠিত না হওয়া পর্যন্ত কোনো কিছু ঠিক নয় তাই প্রত্যেকটি মানুষের স্বার্থে এমএলএ এমপি এগিয়ে আসবে তাই এমএলএ এমপি র দরবারে আমাদের সব সময় আমাদের নিজেেদের স্বার্থের জন্য যাওয়া দরকার যেখানে আমাদের স্থানীয় মানুষের এমএলএ এমপি কথা বলতে পারে এবং তার প্রয়োজন হয়ে থাকে এইভাবে এমএলএ এমপি গঠন করেছে ভো আমরাই ভোটের দ্বারা প্রত্যেক মানুষই তার জনগণের নির্বাচনের দ্বারাই এমএলএ এমপি গঠন হয়